আমার খুব কাছের একটি পশু হলো বেড়াল এই বেড়ালটি আমাদের বাড়িতে অনেক দিন থেকেই রয়েছে এগুলি এই বিড়ালটি সুখে দুখে আমাদের সব সময় কাছেই থাকে এই বিড়ালটির নাম রেখেছি মিনু এ সারাদিন যেন বাড়ির আনাচে কানাচে দৌড়াদৌড়ি করে এবং বাড়ির এখানে সেখানে বসে থাকে এবং আমাদের খাবার টাইম হলেই ওকে খেতে দিতে হয় এবং খেয়েদেয়ে খুব আনন্দ লাভ করে এখানে ওখানে ছোটাছুটি করে এইভাবেই ওর দিন কেটে যায় এই বিড়ালটি আমাদের কাছে বহু পুরা অনেক দিন থেকেই রয়েছে নিজেদের আমাদের নিজেদের মতোই হয়ে গেছে পরিবারের সদস্যর মতোই সব কিছুতেই ওর যেন একটা অধিকার বোধ রয়েছে পরিবারের অন্যান্য সদস্যর মতো এ মিনুও আমাদের এক অন্যতম সদস্য খাওয়া দাওয়া বা সব কিছুতেই আমাদেরকে খেয়াল রাখতে হয় মিনুর প্রতি এদেরকে এর যত্নও নিতে হয় টাইমে খাওয়ানো আবার শরীর অসুস্থ হলে এর সেবা করা অর্থাৎ সময়ে খাওয়ানো এবং ওষুধপত্র খাওয়ানো সব দিকেই খেয়াল রাখতে হয় আমার আমি ছাড়াও আমার বাড়ির পরিবারের প্রত্যেকেই ওকে খুব ভালোবাসে আদর করে এবং অনেক যত্নও করে